হ্যাঁ আমি লাইব্রেরি গিয়েছি আমাদের পাড়াতেই একটি লাইব্রেরি আছে সেখানে আমি নিয়মিত যাই আমার বাড়িতে একটি লাইব্রেরিও আছে লাইব্রেরিটি আকারে ছোট তাই এই বইয়ের সংখ্যাও কম আমি বাইরে গেলে অথবা বইমেলায় গিয়ে যেসব বই সংগ্রহ করি সেই সব বইয়ের স্থান হয় আমার বাড়ির লাইব্রেরিতে আমার স্বপ্নের লাইব্রেরিটি হবে রাজকীয়ভাবে সাজানো তাতে অনেক তাক থাকবে বিভিন্ন ধরনের বই রাখার জন্য লাইব্রেরিটির কিছু তাক হবে নতুন বইয়ের আর নিচে কিছু তাক হবে পুরনো বইয়ের লাইব্রেরি খুললেই যাতে আমি পুরনো দিনের ঘ্রাণ পাই লাইব্রেরি হলো এমন একটি জায়গা যেখানে জ্ঞান এবং কল্পনা একত্রে মিশে জীবন্ত হয়ে ওঠে আমার স্বপ্নের লাইব্রেরিতে একদিকে থাকবে কল্প বিজ্ঞানের বই আর আরেক দিকে থাকবে সাহিত্যের বই কারণ লাইব্রেরিতে আমি নিজেকে হারিয়ে ফেলতে চাই বইয়ের প্রতিটি পাতায় আমি নিজেকে খুঁজে পেতে চাই লাইব্রেরিটি আমি মনের মতন করে সাজিয়ে তুলতে চাই যেখানে একদিকে থাকবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় আর বোমকেশ সিরিজ তেমনি অন্যদিকে থাকবে ফেলুদা সিরিজ সেই সিরিজগুলো আমি যতবার পড়ব পুরনো হবে না থাকবে ঘনাদার সিরিজ থাকবে কাকাবাবুর অ্যাডভেঞ্চার তেমনি অন্যদিকে ইংরেজি বইয়ের সম্ভারের মধ্যে থাকবে শার্লক হোমসের সিরিজ আগাথা ক্রিস্টির লেখা কিছু বই শেক্সপিয়ারের বিখ্যাত কিছু বই যেমন মার্চেন্ট অফ ভেনিস রোমিও জুলিয়েট হ্যামলেট বাংলার ইতিহাস সংক্রান্ত কিছু বই গানের বইয়ের কিছু সম্ভারও আমি রাখতে চাই যেমন রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি ইত্যাদির মতন বই রাখতে চাই অক্সফোর্ড ডিকশনারির ভলিউম এক দুই এবং তিন বলে শেষ করা যাবে না আমি কী কী ভাবে সাজাতে চাই আমার স্বপ্নের লাইব্রেরিকে যতদিন না পর্যন্ত স্বপ্ন পূরণ হচ্ছে লাইব্রেরি বানানোর ততদিন না হয় মনের মধ্যেই থাকুক আমার স্বপ্নের লাইব্রেরি